মাছ ধরার কৌশল হল মাছ ধরার পদ্ধতি শব্দটি অন্যান্য জলজ প্রাণী যেমন এবং ভোজ্য সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীকে ধরার পদ্ধতিতেও প্রয়োগ করা যেতে পারে মাছ ধরার কৌশলগুলির মধ্যে রয়েছে হাড় সংগ্রহ বর্শা মাছ ধরা জাল অ্যাঙ্গলিং এবং ফাঁদ বিনোদনমূলক বাণিজ্যিক এবং কারিগর জেলেরা বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং এছাড়াও কখনো কখনো একই কৌশল বিনোদনমূলক জেলেরা আনন্দ বা খেলাধুলার জন্য মাছ ধরে অন্যদিকে বাণিজ্যিক জেলেরা লাভের জন্য মাছ ধরে কারিগর জেলেরা উন্নয়নশীল দেশে বেঁচে থাকার জন্য এবং অন্যান্য দেশে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঐতিহ্যগত স্বল্প প্রযুক্তির পদ্ধতি ব্যবহার করে বেশিরভাগ বিনোদনমূলক জেলেরা অ্যাঙ্গলিং পদ্ধতি ব্যবহার করে এবং বাণিজ্যিক জেলেরা জাল দেওয়ার পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন মাছ ধরার কৌশল এবং মাছ সম্পর্কে জ্ঞান এবং তাদের আচরণের মধ্যে একটি জটিল যোগসূত্র রয়েছে যার মধ্যে রয়েছে অভিবাসন এবং আবাসস্থল মাছ ধরার কৌশলগুলির কার্যকর ব্যবহার প্রায়শই এই অতিরিক্ত জ্ঞানের উপর নির্ভর করে কোন কৌশলগুলি উপযুক্ত তা মূলত লক্ষ প্রজাতি এবং এর আবাসস্থল দ্বারা নির্ধারিত হয় মাছ ধরার কৌশল ফিশিং ট্যাকলের সাথে বিপরীত হতে পারে ফিশিং ট্যাকল বলতে বোঝায় যে ফিজিক্যাল ইকুইপমেন্ট যা মাছ ধরার সময় ব্যবহার করা হয় যেখানে ফিশিং কৌশল বলতে বোঝায় যেভাবে মাছ ধরার সময় ট্যাকল ব্যবহার করা হয়